আমি মানে মাছ ধরার ভ্রমণ কীভাবে করতে পারি বলতে আমার তো সেইভাবে কোনো অভিজ্ঞতা নেই আমি বড়দের কাছ থেকে যেটা শুনেছি আমি এমনি মাছ ধরতে ভালোইবাসি ওই যে নদীতে যে মানে সবাই যায় না নদীতে বাইরের দিকে ঘুরতে যায় তখন ছিপ ফিপ মানে যেগুলো নিয়ে যায় ওগুলো দিয়ে মানে মাছ ধরতে ধরতে যাওয়া বা কোথাও গিয়ে মাছ ধরা এগুলো করতে আমি খুব ভালোবাসি এগুলো ঠিক আছে আগের ভ্রমণ বা রুটিন আমার কাছে নেই কিন্তু আমি অন্যের থেকে শুনে অভিজ্ঞতা হয়েছে বা বড়দের থেকে শেখা আছে যে কীভাবে মাছ ধরা যায় বা রুটিন বলে কোনো কিছু নেই মানে দেখে শেখা বা অভিজ্ঞতা এগুলোই বলতে পারো ঠিক আছে একটু এটা নিয়ে এগুলো আমি করি বা করতে পারি